হ্যাঁ বলছি যে একসঙ্গে তো আমরা পড়াশোনা করছি বিবেকানন্দ কলেজ তো আগে কত মানে ভ্যালু ছিলো তাই না মানে এক সাথে মিলেমিশে পড়াশোনা করা কোনো ইয়ে ছিলো না ছেলে মেয়ের কোনো ইয়ে ছিলো না সবাই এক ছিলো আর এখনকার দিনে কি পরিস্থিতি হ্যাঁ আগে যা হ্যাঁ আর যাই যে এখন কি হয়েছে ছয় মাস পরপরই ভর্তি হইতে লাগে কত মানে নতুন নতুন সব নিয়ম বেরোচ্ছে অ্যাঁহ্যাঁ হ্যাঁ পরীক্ষা তো হ্যাঁ পরীক্ষা তো শু শুরু হচ্ছে এখন আবার ঠিক মতন পড়াশো মন দিয়ে পড়াশোনা করতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তারপরে পড়াশোনা কেমন হচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ পড়াশোনা তো করছি দেখি কী হয় কী হয় জানি না পরীক্ষার পরে আবার ঘুরতে যেতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমারও ইচ্ছা আছে পরীক্ষার পরে ঘুরতে যাবো হ্যাঁ এতদিন তো পড়া পড়া পড়াশুনা হ্যাঁ একটু আনন্দ করতে হয় ঘুরতে হয় তাই না কোথায় যাবে তুমি কোথায় যাবে পরীক্ষার পরে আচ্ছা আচ্ছা